স্কুল ও কলেজে খেলাধুলো প্রসারে সরকারের সাহায্য করা উচিত স্কুলে যেসব টুর্নামেন্টগুলো হয় দেখা গিয়েছে তার মধ্যে থেকে যেসব প্রতিভাবান মানুষগুলো মানে যারা খুব ভালো খেলে খেলার দিক দিয়ে খুব উন্নতি করে উন্নতি করার সম্ভাবনা আছে তাদেরকে যদি সরকার একটু সুযোগ সুবিধা দেয় তাহলে মনে হয় তারা আরও অনেক বড় জায়গায় পৌঁছে যাবে মানে পড়াশুনো পড়াশুনো বা অন্যান্য জিনিসের পাশাপাশি খেলাধুলোর প্রতি যদি একটু নজর দেয় দেওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারত অনেকটাই এগিয়ে যাবে অন্যান্য দেশের তুলনায়